আমি সাধারণত লাঞ্চের জন্য ভাত তরকারি মাছ এই সব কিছুই করে থাকি তার সঙ্গে হয়তো কোন কোন দিন একটু ডাল বানিয়ে থাকি আর রাত্রে ডিনারের জন্য প্রত্যেক দিন রুটি কোনদিন হয়তো সবজি বানাই কোনদিন হয়তো ডাল বানিয়ে থাকি তার সঙ্গে হয়তো দুটো মিষ্টি থাকে রাখি এইভাবেই আমরা লাঞ্চ আর ডিনার করে থাকি